পশ্চিমবঙ্গের শহর আর গ্রামীণের এলাকার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য পার্থক্য হচ্ছে কি প মানে পদ্ধতি মানে যে গ্রামে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বেশিরভাগই ধর্ম ধর্মীয় অনুষ্ঠানটা বেশিরভাগই হয় আর গ্রাম শহরে যেগুলো অনুষ্ঠানগুলো হয় সেগুলো অতটা ধর্মকে কেন্দ্র করে হয় না তারা তাদের কোনো ধরুন রজত জয়ন্তী উৎসব হলো বা কোনো রবীন্দ স রবীন্দ্র জয়ন্তী বা বিবেকানন্দ এই সবগুলোকে নির্ভর করে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানও হয় সেখানেও নাটক নাচ গান যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোও আপনার ওই কারোর মানে কোনো গল্পের উপর সামাজিক সমস্যার ওপর করেই কোনো নাটক গান এসব হয় কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগটাই দেবী দেবী দেব দেবতার ওপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যে বক্তব্য থাকে সেটাও কোনো পৌরাণিক কাহিনি নিয়ে দেবতা মহাভারত রামায়ণ থেকে নেওয়া কোনো নাটক বা উদ্ধৃতি নিয়েই এগুলো তৈরি হয়